হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ গ্যাস ডেলিভারি করি আচ্ছা আচ্ছা আচ্ছা দেখুন হচ্ছে ব্যাপারটা হলো এই হচ্ছে এই সময়ে হচ্ছে শীতের সময় তো ঠিক আছে আমাদের বুঝতেই পারছেন ডে লাইট কমে গেছে তো আমাদের ওয়ার্কাররা সেইভাবে প্রতিদিন অতটা আর কাজ করতে পারছে না ঠিক আছে তো কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের লেট হচ্ছে বুঝতে পারছি এবং কিছুটা ধরুন সিলিন্ডারেরও প্রবলেম থাকে তো তো আমাদের দিতে গিয়ে কোম্পানি থেকে আসে না তো সেগুলো একটু প্রবলেম থাকে কিন্তু চেষ্টা করছি সাত দিনের মধ্যে দেওয়ার যদি আপনার সাত দিন হয়ে গিয়ে থাকে আপনি অন্তত কালকে অবশ্যই পেয়ে যাবেন আমি আশা করছি হ্যাঁ বলুন বলুন আমরা বুঝতে পারছি কিন্তু আপনাকে তো বুঝতে হবে আমাদেরও কর্মচারীর একটু সমস্যা রয়েছে ধরুন ঠিক আছে সকলকে তো আপনি বুঝতেই পারছেন এই সাইডটাতে এই মানে যে সকল গ্যাস ডিলাররা রয়েছে তারা কিন্তু সেইভাবে আমাদেরকে মানে তো বেশি পরিমাণের লোক রাখেনি এই ঘরে গিয়ে ডেলিভারি করার জন্য তো সেই জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে কিন্তু আমরা চেষ্টা করব যেন আপনাদের এই সমস্যাগুলো আমরা মিটিয়ে দিতে পারি ঠিক আছে আমি অবশ্যই কোম্পানির সাথেও কথা বলব ঠিক ঠিক আছে অবশ্যই আমি এটার দিকে লক্ষ্য রাখব তবে আমি আশা করছি আপনাদের এই সমস্যাটা আমি মিটিয়ে দিতে পারব এবং আমি চেষ্টা করব আপনাকে যেন কালকেই এই ডেলিভারিটা হয়ে যায় ঠিক আছে ঠিক আছে তাহলে রাখলাম